গ্রাম ও শহরের শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে বলতে গেলে অনেকটাই কিছু বলা যেতে পারে যে গ্রামের মধ্যে সরকারি স্কুলই বেশি থাকে কিন্তু ব্যক্তিগত এবং এইসব স্কুলগুলো অনেকটাই কম থাকে এও কিন্তু দেখতে গেলে শহরের দিকে সরকারি স্কুল বলতে নেই বলতে গেলেই অনেকটাই চলে তো ব্যক্তিগত স্কুল অনেক রয়েছে এই স্কুলগুলোতে অনেক ভালো ভালো টিচারও রয়েছে এই শিক্ষাদানমূলক শিক্ষকরা যারা ও ছাত্রদেরকে ভালো ভালো শিক্ষা দিয়েও থাকে কিন্তু গ্রা গ্রামের স্কুলগুলোয় অনেকটা অনেকটা স্ট্যান্ডার্ড শিক্ষকও থাকে এবং অনেকগুলো খারাপ শিক্ষকও থাকে যারা অনেক কিছু পড়াতেও পারেন না এবং পড়তেও পারে না যে না না পড়ে না পড়ার কারণে তারা আমাদেকেও পড়াতে পারেন তারা ভালো করে নিজেরা না শিখে আমাদেরকে শেখাতে এসে কোনো রকম ব্যক্তিত্ব আটকিয়ে যায় এবং কিন্তু শহরের দিকে দেখতে গেলে কোনো সব ওই রকমই স্যারই রয়েছে তারা ভালো ভালো ডিগ্রি মাস্টার ডিগ্রি করেও হো ওনারা ওখানে সাহিত্য রয়েছে কিন্তু গ্রামের দিকে ওনারা সরকার দিলে আসতে চান না কারণ আসতে গেলে এখানকার অনেকটা পরিবেশটা অনেকটা খারাপ হয়ে থাকে এখানে আবর্জনা নোংরা হয়ে থাকে এখানে কিন্তু দেখতে গেলে এখানে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হয় ভালো হয় এখানটা স্বাস্থ্যে দেখতে গেলে এখানটায় অনেকটাই দূষণমুক্ত হয়ে থাকে এখানটা দূষণমুক্ত হয় কারণ এখানেও গাড়ি ঘোড়া অনেকটাই কম থাকে এবং গাছপালা বেশি থাকে তাই দূষণমুক্ত কম এখানে অয় অক্সিজেনটা অনেকটাই বেশি কিন্তু শহরের দিকে দেখতে গেলে দূষণটা অনেকটাই বেশি দূষণ কারণ সেখানে গাড়ি ঘোড়া অনেক বেশি এখানে সেখানে গাছপালাও কম এবং অক্সিজেনও কম দেখতে গেলে আমাদের সুন্দরবন থেকে অক্সিজেনটা অনেকটাই বেশিরভাগ অক্সিজেন আস এসে থাকে আমাদের এই গ্রাম এলাকা থেকে অনে্ক অ মানে অর্ধেকের অর্ধেকভাগও অক্সিজেন পেয়ে থাকি আমরা